স্কুল ও কলেজে খেলাধুলোর প্রসারের জন্য সরকারের যে কাজগুলি করা উচিত সেগুলি হল পরিকাঠামো সরবরাহ করা খেলাধূলার জন্য তহবিল বানানো টুর্নামেন্টের আয়োজন করা প্রশাসনের একটি অংশের মতে শিক্ষাক্ষেত্র বিশেষত স্কুল পর্যায়ে শারীরশিক্ষা একটি আবশ্যিক বিষয় বিভিন্ন জেলায় এমন অনেক স্কুল আছে যাদের খেলার জায়গা থাকলেও ক্রীড়া ও সরঞ্জাম নেই অর্থের অভাবে ওই ধরনের স্কুল হয়ত একটা ফুটবল একটা ক্রিকেট ব্যাটও কিনতে পারে না সরকারের এই অর্থ সাহায্যের পরিকল্পনা সেই সব স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করবে শহরাঞ্চলে যে সব স্কুলের খেলার মাঠ নেই তারা ইনডোর খেলাধুলোর সরঞ্জাম কিনতে পারবে সরকারি টাকায় পাড়ার ক্লাবকে অনুদান দেওয়ার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে এই টাকা পাঠানোর তুলনা করেছেন এক শ্রেণির সরকারি কর্তা রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছেন খেলাধুলোর সাজ সরঞ্জাম কেনা ও পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যে দশ হাজার একশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হবে শুধু সরকারি ও সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানই এই সাহায্য পাবে